হ্যালো বলছি এটা কি নিউ বিবেকানন্দ নার্সিং হোম আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি বলছি আমার ছেলে কিছুদিন ধরে অসুস্থ তাকে ভর্তি করব তার জন্য কী কী লাগবে ও আর বলছি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কিছু ছাড় আছে আচ্ছা আমার বাচ্চার আজ পাঁচ ছ দিন ধরে জ্বর হ্যাঁ আমি করিয়েছিলাম ডাক্তার যে চেম্বার থাকে না সেই চেম্বারে নিয়ে গেছিলাম নিয়ে যেতে আমাকে অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল দিয়েছে খাওয়াতে খাইয়েছি কিন্তু জ্বর আসছে আবার পাঁচ ছ ঘন্টা পরে কেটে যাচ্ছে আবার আসছে আপনি অ্যাম্বুলেন্স পাঠাবেন না আজকে তাহলে আটটার দিকে ভর্তি করে দেব আচ্ছা ঠিক আছে আমার বাচ্চার চোদ্দো আচ্ছা আচ্ছা হ্যাঁ রাখুন